হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যা দক্ষিণ দিনাজপুর মিষ্টির দোকান বলুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আমাদের দোকানের খুব নাম আছে এবং খুব ভালো মিষ্টি আপনি বলুন আপনার কত কী লাগবে হ্যাঁ বলুন হ্যাঁ ছ টাকা পিসের রসগোল্লা আছে এবং দশ টাকা পিসের রসগোল্লা আছে বলুন আপনি কোনটা নেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আর সন্দেশ কত লাগবে ওটা কত দামের আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কবে আপনি এক সপ্তাহ আগে বলতে পারবেন আপনার যেটা সুবিধা হবে সেই রকম বলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেইটা অবশ্যই আমাদের দোকানে যাতে ভালো না আমার হয়তো সেটাই করবো